আমি জীবনে শিখেছি এমন কিছু সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ বোঝায় আমার নাটক নাটক করতে আমি ভীষণ ভালোবাসি ছোটবেলায় যখন স্টেজে দেখতাম যে একটা ছেলে একটা মেয়ে নাটক করছে বা বয়স্করা বসে বসে সেগুলি দেখছেন বা তাদের মাঝেও বয়স্করা আসছেন তারাও নাটক করছে তারাও নিজেদের মধ্যে কথা বলে আকার ইঙ্গিতে তারা অনেক কিছু বোঝাচ্ছেন হাসাচ্ছেন সবাইকে সবাই হাততালি দিচ্ছে আর বলছে নাটকটা আমাকে যেন ভীষণ ভালো লেগেছে পাড়ার সবাই প্রশংসা করছে আজকাল তো নাটক দেখা যায় প্রায়ই দুর্গা পুজোতে দেখা যায় কালী পুজোতে দেখা যায় যে কোনো কালী পুজো হলেই এখন নাটক বসে নাটকের রিহার্সাল প্রথমে করতে হয় নাটকের রিহার্সাল ভালোভাবে জানা থাকলে নাটকটি পাঠ করতে হবে এভাবে নাটকটি আমি ছোটবেলা থেকে দেখতাম আনন্দ উপভোগ করতাম কিন্তু আমি যখন বড় হলাম আমি নিজেও একটা নাটক করেছি নিজেকে নাটক করতে আমাকে ভীষণ ভালো লাগে সেইটিই আমাকে প্রভাবিত করে ফেলেছে এই নাটকের মাধ্যমে কারণ আমাকেও যখন আমি একটা মেয়ে আমাকে যখন একটা ছেলে সাজাল ছেলের জামা প্যান্ট পরাল মোচ পরাল মাথায় পাগড়ি দিল হাতে তরোয়াল দিল একটা রাজা রাজা ভাব চলে এল মেয়ে থেকে ছেলে যে একটা রাজা রাজা ভাব সাজা সেটা যেন আমাকে ভীষণভাবে প্রভাবিত করেছে নাটকটিতে বাড়ির সবাই মিলে দেখতে এসেছিল এটি আমার স্কুলে প্রোগ্রাম হয়েছিল নাটকের সবাই মিলে দেখে বলেছিল তোকে তো একদম চিনতেই পারছিলাম না আজ মেয়ে থেকে ছেলে তোকে বানিয়ে ফেলেছে এভাবে আমার জীবনে যেন স্মরণীয় দিন হচ্ছে নাটক